আমি একটি সত্যনারায়ণ বস্ত্রালয় থেকে প্যান্ট কিনেছিলাম যে প্যানটি ছিল খুব দামের কিন্তু সেই প্যান্টটির রঙ এবং কোয়ালিটি খুব খারাপ ছিল কিছুদিন ধোয়ার পরেই সেই প্যান্টটি ছিঁড়ে যায় এবং রঙ চটে যায় তাই আমি সেই প্যান্টটি ব্যবহার করা এখন ছেড়ে দিয়েছি ও প্যান্টটি ছিল খুব অতি অল্প কোয়ালিটির এবং খুব খারাপ